আমি আমার পশুদের খুব যত্ন নিই প্লাস আমার পশুদের দেখাশোনা করার জন্যে লোকও আছে তো সে আমাকে খুব সাহায্য করে তার জন্যে কিছু সে মাইনেও পায় আর আমার পশুদের রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর আছে ঘরটা পাখার সেখানে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঘরটা আর স্বাস্থ্যবিধির জন্যে তাদের ভালো ভালো খাবার আর তাদের ট্রিটমেন্ট সেটা দরকার হয় মেডিসিন দরকার হয় সেগুলো আমি করি বা খুব ভালোভাবে তাদের জন্য নেই